হ্যালো হ্যাঁ দাদা এটা কি তিস্তা রেস্টুরেন্টস হ্যাঁ আচ্ছা মানে আপনাদের ওখানে খাবার ভালো পাওয়া যায় শুনে আমি ওই একটা বন্ধুর কাছে কন্ট্যাক্ট পার্সেনটা নিয়েছি দাদা কী কী পাওয়া যাবে ওখানে ও আচ্ছা বিরিয়ানি ভালো স্পেশালিষ্ট পাওয়া যাবে ও আচ্ছা ঠিক আছে ওই আমার চারটে বন্ধুদের মানে জন্য অর্ডার করবো আমাদের থা আমরা থাকি তোমার ওই দুশো দুই করুণাময়ী এ পি ব্লক ওটায় থাকি এবারে চার বন্ধু থাকি মানে আলাদা আলাদা প্লেসে থাকি হ্যাঁ ওই আলাদা আলাদা প্লেসে আমরা একটু দূরে দূরে বেশি নয় একটা চারশো পঁচানব্বই আর আমরা থাকি দুশো দুইয়ে হুম তাহলে চারটে বিরিয়ানি অর্ডার করবো মানে কীরকম কী পড়বে ও আচ্ছা আচ্ছা ঠিক আর আপনাদের কি অনলাইন করা যাবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চারটে অর্ডার করে দিন আর আপনাদের যে বয় আছে না তাদেরকে বলে দেবেন যে চার নম্বর ফ্ল্যাটে যে দুশো দুইয়ে একটা পাঠিয়ে দেবেন আর চারটে তিনটে চারশো পঁচানব্বইয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আপনাদের ওই অনলাইন করে দিচ্ছি আপনি একটু পাঠিয়ে দিন ঠিক আছে ওকে